আমি মনে করি রান্না করা কিন্তু শুধুমাত্র মহিলাদের কাজ নয় মহিলারা ছাড়াও পুরুষরাও খুব সুন্দর রান্না করতে পারে আমার বাড়িতে আমার দেখা আমার বাবা খুব সুন্দর রান্না করে আমার বাবার হাতের তৈরি বিরিয়ানি ও এছাড়াও নানা রকমের রান্না খেলে মুখে লেগে থাকবে এতো সুন্দর আমার বাবা রান্না করতে পারে তো সেটাই বলবো যে শুধুমাত্র যে ছেলেরাই রান্না করে বা মেয়েরাই যে শুধু রান্না করে এরকম কোনো ব্যাপার এখন যেমন ছেলেদেরকে বায়রে যেয়ে থাকতে হয় হোস্টেলে বা কোথাও তখন কিন্তু তাদেরকে নিজেদের রান্নাটা নিজেদেরকে করেই খেতে হয় তাদেরকে কিন্তু কোনো মহিলা বা তাদের কেউ যে খাইয়ে দিয়ে আসে না বা করেও দেয় না তো অ্যা আগে যেমন ছিলো যে শুধুমাত্র মহিলারাই রান্না করবে পুরুষরা শুধু খাবে কিন্তু এখন অনেকটা সমাজ বদলেছে এখন পুরুষরা রান্না করলে মহিরারা খায় আবার মহিলা রান্না করলে পুরুষরা খায় তো পুরুষরা যে কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই সেটা কিন্তু এখনকার যুগে মানতেই হবে পুরুষদেরও রান্না বান্না মহিলাদের থেকেও খুব সুন্দর হয় মহিলারা যেটা না পারে সেটা বোধহায় পুরুষরা পারে আবার এমনও আছে যে পুরুষরা যেটা না পারে সেটা মহিলারা পারে হ্যাঁ অবশ্যই মহিলারা রান্নাটা ভালোই পারে কিন্তু এখন পুরুষরাও রান্নাটা খুবই ভালো পারে